হ্যালো হ্যাঁ আমি আপনাকে গড়িয়া থেকে বুক করেছিলাম কিন্তু একটা কাজের জন্যে আমি পাটুলিতে চলে এসেছি হ্যাঁ আপনি এইখান থেকে আমাকে পিক আপ করতে পারবেন হ্যাঁ আমি একটা দরকারে চলে এসেছি তো আপনি একটু এসে যদি এখান থেকে আমাকে পিক আপ করেন খুব ভালো হয় হ্যাঁ আসতে পারবেন ঠিক আছে আসুন আপনি ওই আমি পাটুলি থানার কাছে দাঁড়িয়ে আছি হ্যাঁ কতক্ষণে আসছেন ঠিক আছে আসুন আপনার যা চার্জ হবে আমি দিয়ে দেবো